বই যদি পড়ার কথা বলতে চান তাহলে আমি বলবো আমি অনেক বই পড়েছি তবে হ্যাঁ বাংলা ভাষা যেহেতু বাংলা কবিতা পড়তে বা গল্প পড়তে আমার খুব ভালো লাগে সেই হিসাবে আমি ডিটেক্টিভ বইটা বেশি পড়তে পছন্দ করি যেমন ব্যোমকেশ বক্সী ফেলুদা তোপসে এগুলো খুব পড়ি তবে হ্যাঁ বিদেশেও অনেক রকমের এরকম ডিটেক্টিভ গল্প আছে যেগুলো বইমেলাতে বাংলায় অনুবাদ করে পাঠানো হয় সেইগুলো আমি কালেক্ট করি করে সেগুলোও পড়ি আর এই কারণে ওই গল্পগুলো ভালো লাগে তবে হ্যাঁ সবার বই পড়া উচিত বা আমার যে বইটা সবথেকে বেশি ভালো লাগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি গীতাঞ্জলিটা সবার পড়া উচিত এই কারণে কারণ মানুষের ধ্যান ধারণা সম্বন্ধে সবকিছু জানা যায় বোঝা যায় এই হিসাবে ওই বইটা আমার সবথেকে বেশি ভালো লাগেে